হ্যাঁ বলুন আপনি কি সিকিউরিটি গার্ড হ্যাঁ বলুন

হ্যাঁ বলুন কী সমস্যা আর আর কিছু হ্যাঁ ঠিক আছে আমি তো কমিটির মেম্বার তা ঠিক আছে আমি কমিটির সাথে আলোচনা করি করে আমি সমস্তটার সমাধান অবশ্যই করার অবশ্যই করার চেষ্টা করব কারণ আপনারাই তো আমাদের গার্ড দিয়ে মানে সুরক্ষিত রাখেন আপনাদের জন্য আপনাদের জন্য আমাদের ছেলেমেয়েরা সুরক্ষিত থাকে হ্যাঁ অবশ্যই ব্যবস্থা করব এইগুলো করব না তো কী করব আমি কমিটির সঙ্গে আলোচনা করে নিই নিয়ে দু চার দিনের ভিতরে মানে আপনাকে জানাব আপনি একজন লেডিজ মানুষ হয়ে একটি সিকিউরিটি গার্ড সিকিউরিটির কাজ করছেন এজন্য আপনাকে খুবই ধন্যবাদ আপনার যাবতীয় যা ব্যবস্থা আছে আমি করে দেওয়ার চেষ্টা করব আমি কমিটির মেম্বার যেহেতু আমি কমিটির সঙ্গে মানে আলোচনা করে নিই নিয়ে আমি যাতে ভালো হয় সেই ব্যবস্থা আমি করব ঠিক আছে তাহলে রাখছি হ্যাঁ ভালো থাকবেন